আমার সবথেকে বড় শক্তি হল মনের শক্তি আমি খুব সহজে এটা ভেঙে যেতে দিই না কোন মানুষ যদি আমাকে আঘাত করে আমি সেটা হাসিমুখে পেরিয়ে যাই আমার মনের শক্তির জন্য কোন মানুষ যদি মনের শক্তি একবার হারিয়ে ফেলে সে সবথেকে বেশী দুর্বল আর অসহায় হয়ে পড়বে তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনের শক্তি ধরে রাখা দরকার এবং আমার মনের শক্তি আমার সবথেকে বেশী ভালো দিক এবং আমি যদি আমার দুর্বলতার কথা বলি তাহলে বাজ পড়া বাজ দেখলে আমার খুব ভয় লাগে কারণ যখন বাজ পড়ে বহু সংখ্যক মানুষ মারা যায় সেই বাজের আঘাতে যেই বাড়িতে বাজটা পড়ে সেই বাড়িটা পুড়ে যায় কোন মানুষের গায়ে পড়লে সেই মানুষটা মারা যায় তো এইসব ধ্বংসলীলা দেখলে আমার খুবই খারাপ লাগে তাই আমি বাজ হল আমার সবথেকে খারাপ দুর্বলতা